হ্যাঁ

হ্যাঁ তাহলে আমি হ্যাঁ তাহলে আমি আমার বাড়িতে জানাই হুম

হ্যাঁ ঠিক আছে মাঝখান থেকে পাঁচিল তুলবে না বেড়া দেবে হুম হ্যাঁ ওটা ভালো হবে হ্যাঁ আমি কিছু জায়গা ছাড়লাম তুমি কিছু জায়গা যাতে গণ্ডগোল না হয় হ্যাঁ

হুম হুম হ্যাঁ ঠিক আছে তোমার পোস প্রস্তাবটা ভালো লাগলো আমি বাড়ির থেকে জেনে অবশ্যই জানাবো ঠিক আছে রাখলাম হুম